হ্যাঁ বল ও তোর স্যামসং এলজি ওইগুলো দেখ ওইগুলো তো ভালো তা কত কত ইঞ্চি কী বললি হ্যাঁ ওইগুলোও দেখতে পারিস ওগুলো ভালোই আছে আমি তো দেখ আমার বাড়িতে যেটা আছে স্যামসংয়ের সেটায় আমার ভালো লাগে ওইটাই তো তুই ভিডিওকনটা বলছিস তো ওইটাও দেখতে পারিস ট্রাই করে একবার আমারটা তো বত্রিশ ইঞ্চি আছে ওইটাই নে ওইটাই ভালো হবে দেখ ব্ল্যাক কালারটাই কিন্তু বেশি ভালো লাগে টিভির ক্ষেত্রে ওইটাই দেখ যদি ব্ল্যাকের মধ্যে পাচ্ছিস তো স্ক্রিনটা ও ওইসবে আমার কোনো ধারণা নেই তুই একটু দেখে নে না হ্যাঁ তো দেখ তুই তো ওইখানে আছিস তো ওইখানে একটু দেখা তুই নিজে দেখে কিনবি আর আমি বাড়ি থেকে বসে কীভাবে বলবো সেরকম দেখে নে একটু বত্রিশ ইঞ্চি হ্যাঁ তাই কর হ্যাঁ সেটাই কর সেটা করলেও ভালো হয় হ্যাঁ বলছিলাম যে একটা টিভি কভারটাও নিয়ে নিবি তাছাড়া খুব নোংরা বসে যায় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখে নে হ্যাঁ ভালোই হবে ঠিক আছে ঠিক রাখ তাহলে